হ্যাঁ অবশ্যই আমার বাগানের চারপাশে প্রচুর মশা হয় তো সেক্ষেত্রে যখন আমি বাগান রক্ষণাবেক্ষণ করি তখন আমার নিজেরই এক এক সময় প্রচণ্ড মশা কামড়ায় এবং সেখানে কাজের আমার ক্ষতি হয় সেই জন্য আমি এখন নানা রকম সার দিই এবং যাতে জমা জল না থাকে সেটারও আমি দেখি যে জায়গাগুলো পরিষ্কার করে রাখি এবং বর্ষাকালে খুব সমস্যা হয় যে এত বৃষ্টি পড়ে তার ফলে গাছে পোকা হয় এবং সেই পোকা আর রাসায়নিক সার দিয়ে নষ্ট করতে হয় কিন্তু আমার আসলে বাগানে রাসায়নিক সার ব্যবহার করার ইচ্ছে একদমই থাকে না